যোগব্যায়াম অনুশীলন সময়ের সাথে সাথে অনেকটাই বিকশিত হয়েছে অনুশীলনের সময় প্রার্থনা বা অনুরোধের সাথে শুরু করা উচিত কারণ এটি মনকে শিথিল করার অনুকূল পরিবেশ তৈরি করে প্রথমত দ্বিতীয়ত যৌগিক অনুশীলনগুলি শরীর এবং শ্বাস সম্পর্কে সচেতনতার সাথে আস্তে আস্তে একটি স্বাচ্ছন্দ্যে সঞ্চালিত হয় তৃতীয়ত অনুশীলনের সময় এটি করার জন্য বিশেষভাবে উল্লেখ না করা পর্যন্ত শ্বাসকে ধরে রাখবেন এখানে শ্বাস নেওয়া এবং শ্বাস ছাড়া এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অন্যথায় নির্দেশ না দেওয়া শ্বাস সবসময় নাকের নলের মাধ্যমে পাওয়া উচিত শরীরকে শক্তভাবে ধরে না রাখাই উচিত এবং কখনও কখনও শরীরকে ঝাঁকুনি দেওয়া অল্প অল্প দরকার কারোর নিজস্ব ক্ষমতা অনুযায়ী যার যেমন ক্ষমতা সেই অনুযায়ী অনুশীলন করা দরকার কিছু কিছু যোগাসন রয়েছে যেমন শীর্ষাসন হলাসন উষ্ট্রাসন মৎস্যাসন এগুলো শরীর যদি কোনও অঙ্গপ্রত্যঙ্গ খারাপ থাকে বা কোথাও ব্যথা হয় তো সেই সময়কালীন বা শরীরে জ্বর সর্দি কাশি এই ধরনের কিছু রোগ শরীরে রয়েছে সেই অবস্থায় যোগব্যায়াম করা একদমই উচিত নয় কারণ যোগব্যায়ামের সময় সমস্ত শরীরটাকে সুন্দর করে শিথিল করে মনোযোগ সহকারে বিভিন্ন আসনে শ্বাস দেওয়া শ্বাস নেওয়া এই পদ্ধতিটাকে অনুশীলন করে যোগ আসন করা দরকার ভালো ফলাফল পেতে কিছুটা সময় লাগে প্রত্যেকটা জিনিসের ইতিবাচক নেতিবাচক দুই ধরনের দিক আছে নেতিবাচক দিক অন্য জিনিসের তুলনায় যোগাসনে নেই বললেই ধরা হয় তা প্রতিটি যোগ অনুশীলনের জন্য বিপরীত ইঙ্গিত বা সীমাবদ্ধতা রয়েছে এবং জাতীয় এবং বিপরীত ইঙ্গিতগুলি সর্বদা মাথায় রাখা উচিত এইভাবে সমস্ত পদ্ধতি আমরা অনুশীলন করে ধীরে ধীরে ভারতবর্ষের বিভিন্ন স্তরে শুধু ভারতবর্ষ নয় পৃথিবীর সমস্ত জায়গাতে আজ যোগাসন অনুষ্ঠান করা হয় প্রত্যেককেই ডাক্তার যারা রয়েছেন পরামর্শ প্রত্যেককেই দেওয়া হয় শরীরকে রোগমুক্ত করার জন্য যোগাসন এক এবং অনবদ্য একটা পদ্ধতি তো যোগাসন করে দেখা গেছে বহু মানুষের উপকার হয়েছে এবং ইভেন ক্যান্সারের মতোও যে সংক্রামক রোগ সেটাও সারাতে সক্ষম হয়েছে আমাদের এই সনাতন যোগাসন তো এর জন্য অনেক কিছু আমাদেরকে অনুশীলন করতে হয় কুড়ি থেকে তিরিশ মিনিটের মধ্যে স্নান করে নেওয়া অনুশীলনের পর কয়েকটি ডায়েটারি গাইডলাইন নিশ্চিত করতে পারে যে শরীর এবং মন নমনীয় এবং অনুশীলনের জন্য ভালোভাবে প্রস্তুত থাকা দরকার এটা নিরামিষ ডায়েট সাধরণত সুপারিশ করা হয় এবং তিরিশ বছরের বেশি বয়সী ব্যক্তির জন্য অসুস্থতা বা খুব বেশি শারীরিক ক্রিয়াকলাপ বা শ্রমের ক্ষেত্রে ব্যতীত দিনে দু বার খাওয়া উচিত সূর্য ওঠার পরে এবং সূর্যাস্ত যাওয়ার আগে খাবার খেয়ে নেওয়া উচিত